মেয়েরা বা মহিলারা অনেক ধরনের ছোটবেলায় মেয়েরা যখন বাচ্চা থাকে তখন অনেক ধরনের খেলা করে যেমন খেলনা মাটি যেমন ছোট ছোট বাসনপত্র নিয়ে খেলা করা রান্নাবাটি খেলা এবং ছেলেরা যেটা খেলে কৌ ডাং খেলে তারা তারা ছোটবেলায় অনেক ধরনের গেম খেলে যেমন ধরাধরি খেলা খেলে চবউ বসন্তী খেলা তো এগুলো মেয়েরাও খেলে সুতরাং ছোটবেলায় যদি ধরা যায় তাহালে আমি মনে করি ছেলে আর মেয়েদের আলাদা করে কোনো খেলা হয় না যেটা রান্নাবাটি খেলা মেয়েরা খেলে হয়তো ছেলেরা কম খেলে কিন্তু ওটা ছেলেরাও খেলে তো পার্থক্য আছে বলে আমার মনে হয় না হ্যাঁ কিছু কিছু পার্থক্য আছে যেমন ছোটবেলায় মেয়েরা যদি রান্নাবাটি খেলে ছেলেরা রান্নাবাটি খেলে কিন্তু তারা অতটাও খেলতে ভালবাসে না তারা ছুটের খেলা বেশি খেলতে ভালোবাসে ছেলেরা মেয়েরা অনেকে অনেকে রান্নাবাটি খেলতে ভালোবাসে এবং উদাহরণস্বরূপ যদি দেখা যায় তাহলে যেমন বউ বসন্তী খেলা কৌ ডাং খেলা যেমন কৌ ডাং খেলাটা বেশিরভাগ ছেলেরাই খেলে মেয়েরা খুব একটা খেলে না কিন্তু গ্রামের দিকে দেখা গিয়েছে এইগুলো কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা খেলে সুতরাং কিছু কিছু দিকে পার্থক্য আছে আবার কিছু কিছু দিকে পার্থক্য নেই এরকম এইগুলো দেখলে মনে হয় যেন মেয়েরা বা ছেলেরা একই সাথে সব খেলা করে